নবজাত শিশুর খাওয়ার সম্বন্ধে মায়ের দুধই সবথেকে পুষ্টিকর বাইরের খাবারের থেকে তারপরে দ্বিতীয়ত হচ্ছে ঘুমোনোর সময় যাতে কোনও আওয়াজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবারে বাচ্চার মলত্যাগ বা মূত্রত্যাগের জন্য স বারবার খেয়াল রাখতে হবে তা নাহলে ভেজা কাপড়ে শুয়ে থাকলে বাচ্চার ঠাণ্ডা লেগে যাবে আর চান করানোর সময় হালকা গরম জলে চান করাতে হবে তারপরে তোমার সময়মতো টিকা সরকার থেকে যে টিকা দেয় সেই টিকাগুলো সময়মতো টাইমমতো দিতে হবে এবং বাচ্চাদের যাতে হাড় শক্ত হয় তার জন্য স দিনে দুবার করে তেল মালিশ করতে হবে